আমরা তো উত্তরবঙ্গের বাসিন্দা তো উত্তরবঙ্গে এখানে সব ধর্মেরই লোক থাকে যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন সব ধরনেরই লোক আছে মূলত কিন্তু হিন্দু একটু বেশি রয়েছে তা এখানে আমাদের সব ধর্মের লোকই মিলেমিশে থাকে কোনো গণ্ডগোল বা কোনো অশান্তি খুব একটা দেখা যায় না হ্যাঁ তবে ব্রিটিশ আমলে শো যেটা ইতিহাসে শোনা যায় যে ব্রিটিশ আমলে সম্রাটদের আমলে তখন অনেক হিন্দুদের উপরে কিছু অত্যাচার হতো মন্দির ফন্দির ভেঙে দিত বা ওই ট্যাক্স ফ্যাক্স বসাত ইতিহাসে শোনা যায় এগুলো আমরা তো আর দেখিনি এখন বর্তমানে স্বাধীনতার পর থেকে আর সে ধরনের কোনো কিছু দেখা যায় না এখন আমাদের সব মিলেমিশেই থাকে তবে দক্ষিণবঙ্গের দিকে কিছু কিছু ঘটনা আমরা খবরে দেখি যেগুলো হয়ে থাকে যে গণ্ডগোল হচ্ছে হ্যান ত্যান কিছু কিছু দাঙ্গা এগুলো খবরে আমরা দেখে থাকি কিন্তু আমাদের এখানে তেমন কিছু নেই আমাদের এখানে যেমন মুসলিম হিন্দু সবাই মিলেমিশেই থাকে সবাই সবার সাথে একে অপরের বিপদে ছুটে যায় বা ও অন্যের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে একসাথেই কোনো ধর্ম বা ইয়ে বাছাবাছি করে না এখানে সবাই একসাথেই থাকে